শহরে চলে আসা সত্ত্বেও গ্রামের সেই গাছপালা খোলা আকাশ গ্রামের সেই বড়ো বড়ো খেত গ্রামের খাওয়া দাওয়া গ্রামের পরিবেশ গ্রামের মানুষেরা যেগুলো যে মানুষেরা আন্তরিকভাবে আপনাকে ভালোবাসে সেই জিনিসটা যখন টান দেয় তো আপনি বাধ্য শহর থেকে আপনি গ্রামে ফিরে যেতে